প্রত্যেকটি সম্প্রদায়ের চরিত্র ভিন্ন ভিন্ন কারণ প্রত্যেকটি সম্প্রদায়ের নিজস্ব কিছু ধর্মীয় বা সাংস্কৃতিক মত নিয়ে চলে তাদের ধর্মীয় বিশ্বাস আলাদা তাদের প্রত্যেক জনের সংস্কৃতি আলাদা তাদের কালচার আলাদা তাদের চরিত্র ভিন্ন হবে এটাই স্বাভাবিক যদি আমরা ধর্মীয় সংস্কৃতিগুলো দেখি তাহলে হিন্দু মুসলিম খ্রিস্টান যে যতই ধর্মীয় সম্প্রদায় আছে তাদের চরিত্র মূলত ধর্ম বিশ্বাস তাদের গ্রন্থ এদের উপর ভিত্তি করেই আছে তাদের তাদের যেরকম শিক্ষা মানবিকতা অনেক আলাদা রকম এবং আমরা যদি ধর্ম ছাড়া অন্য রকম সম্প্রদায় দেখি ভাষা ছাড়া বিভিন্ন রকম কমিউনিটি অন্যান্য যে কমিউনিটিগুলো তৈরি হয় যেমন কালচার কালচারের উপর ভিত্তি করে ভাষাগুলো যে তৈরি হয় হ্যাঁ এই সম্প্রদায়ের চরিত্রগুলো গঠনের সম্পদায় গঠনের ক্ষেত্রে তাদের